হ্যালো হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস ও তাহলে ধানের খবর এই তো এই দিকে ভালো এই যে তোদের অমনে ও আমাদের মোটামুটি হয়ে গেছে চাষিদের কাজটা হচ্ছে তারপর এখনও হবে হুম একেক জনের হয়েছে মানে যাদের কম মাসের ছিল তাদের হয়ে গেছে ধান হ্যাঁ পৌষ মেলাতে অনেক কিছু আছে চাল সেদ্ধ করে পিঠে হুম ওইটাই তো আবার যে হ্যাঁ ধান তো কাটতে হবে হ্যাঁ ধান কেটে নিতে হবে কমই হোক বেশিই হোক ঠিক আছে পাকেওনি ও আমাদের ও আমাদের এমনিতে মেশিন চলে আসছে এক দুটো দেখছি তো ধানও কাটছে একেকজন হুম ওই টাইমে ও একটু চেষ্টা করে যা জমির উপরে হুম ধানটাকে একটু ভালো করে ফলা যেমন ইউরিয়া ওই সব ওষুধ টষুধ দিয়ে বুঝলি হুম ওইটাই হচ্ছে হুম আবার কাঁচায় ধান আবার বিক্রিতে কম টাকা এখানে হুম আর সব উড়েই যাচ্ছে মেশিনে ওইটাই তবুও যা ধান হয়েছে হুম তবুও যা ধান হয়েছে শোন যা ধান হয়েছে ওইটাকেই কেটে গোছ করে নে ঠিক আছে সামনে পৌষ মেলা আছে ওই ধান সেদ্ধ করে ওই পিঠে হবে পায়েস হবে তো চলে আসিস ঠিক আছে হুম রাখছি হুম